হ্যাঁ দাদা আমি যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িটা সেখানে আমি থাকছি না আমি একটু বন্ধুর বাড়ি চলে এসেছি বুঝলেন আমি ধর্মতলাতে এসেছি এই কালী মন্দিরের পিছনে আছি আপনি সেখানে এলে আমরা দু বন্ধু মিলে সেখানে উঠে পড়ব একটু তাড়াতাড়ি এলে ভালো হয় আমরা দুজনেই যাবো আপনার চিন্তা নেই আপনি সেই মজুরিই পাবেন আর সেই টাইমের মধ্যে এলে খুব ভালো হয় ঠিক আছে দাদা বুঝতে পেরেছেন তো ঠিকানাটা না আর একবারটি বলে দেব ঠিক কালী মন্দিরের পিছনেই কিন্তু আমরা কিন্তু সাড়ে সাতটার মধ্যে ওয়েট করছি আপনি দেরি করবেন না হ্যাঁ রাখছি দাদা